হ্যাঁ ফটোগ্রাফি প্রাণীদের মনে করেন আপনি কোনো ছবি তুলবেন ঠিক আছে তা কতটা কঠিন বলতে অনেকটাই কঠিন আপনি যে অ্যাঙ্গেলে বা যেই মুহূর্তে ছবি তুলতে চান বা ইচ্ছা মনে করেন আপনার কিছুটা দূরে একটা প্যাঁচা বসে আছে তো ওনার আর কি ছবি তুলবেন তো ঠিক আছে তো এবার ছবিটা তো আর ওনারা সব নিয়ে নিতে পারবে না ছবি তো মোটামুটি আপনার ছবি প্রাণ প্রাণীগুলো মনে করেন একবার এদিকে একবার এদিকে মুখ দেখায় বা উড়ে যায় এর কারণে একটু কঠিন লাগে বা টাইম লাগে টাইম দিলে আপনার সেই জিনিস হয়ে যাবে মোটামুটি তো মনে করেন বাঘ এসছে আপনার সামনে আপনি ছবি তুলবেন আপনি যদি ফটোগ্রাফি হন তা আপনি ঠিক অটোমেটিক একটা দুটো ছবি ক্লিক করেই নেবেন অনায়সে আর যদি মনে করেন যে সঠিক হচ্ছে তাহ তো ভালো কথা তো এই বিষয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা বলতে এটাই বোঝায় যে ছবি আপনি তুলতে একটু সতর্ক থাকবেন লেন্স কী হবে কী আর কি থাকবে আর কী থাকবে না তো এইসব সতর্ক সব জিনিসই আর কি থাকা দরকার তো মোটামুটি আমার হিসাব মতন লেন্স মনে করেন একটু বড়ো থাকায় ভালো কারণ দূরের যে পশুপ্রাণীগুলো থাকে কারণ দূধ খাসিতে যেতে পারবেন আপনি তো দূর থেকে যেন ছবিগুলো ক্লিয়ার মানে ক্লিয়ারভাবে স্পষ্টভাবে যেন আসে তাহলে আর কি সবাই আর কি ভালো লাগবে এটা আর কি তো এটা আর কি বোঝাবো